হ্যাঁ কে হ্যাঁ হ্যাঁ আমি জিৎ মিত্র বলছি বলুন আপনি আপনার আচ্ছা আচ্ছা তো বলুন না আমার মিষ্টি দইটা জানি অনেকেই সবাই নাম করে খেয়ে নেয় ধন্যবাদ আপনাকে আমি আপনার কী সাহায্য করতে পারি বলুন দেখুন দাদা ওটার জন্য আমাকে ক্ষমা করবেন আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী কিন্তু আমি আপনাকে এর রেসিপি আমি বলতে পারব না আমি বাইরে গিয়ে চার লাখ টাকা দিয়ে এই দইয়ের রেসিপিটা আমি শিখে এসেছি আমি এটা শেয়ার করতে পারব না দাদা আরে দাদা আমি বুঝতে পারছি আপনি কী বলতে চাইছেন কিন্তু আমি ক্ষমা করবেন আমি এই রেসিপিটা আমি কাউকে বলতে পারব না কারণ এই রেসিপিটা আমি বাইরে গিয়ে চার লক্ষ টাকা দিয়ে শিখে এসেছি আমি এটা এমনিতে তো আপনাকে বলতে পারব না আপনি আপনি যদি আমাকে চার লক্ষ টাকা দেন তাহলে আমি রেসিপিটা বলতে পারব

দাদা আপনিও আমাকে ক্ষমা করবেন আমি আপনার কিন্তু আমি এই রেসিপিটা বলতে পারব না আপনার যদি বাড়িতে অনুষ্ঠান থাকে তাহলে আপনি আমার দোকান থেকে নিয়ে যেতে পারেন আমি কিন্তু রেসিপিটা বলব না আপনাকে ওটার জন্য আপনি আমাকে দেখুন দাদা রেসিপিটা শেখার জন্য চার লাখ টাকা লাগে মানে আমি চার লাখ টাকা দিয়ে আমি বাইরে থেকে শিখে এসেছি রেসিপিটা আমি এমনিতে তো আপনাকে শিখিয়ে দিতে পারব না যতই আমার আপনি যতই কিনুন তাও কম পরে যাবে কারণ আমার দোকান থেকে দইয়ের বিক্রির পরিমান অনেক বেশি অনেক বেশি বিক্রি হয় আমার দোকান থেকে আপনি বেশি দই নেবেন তার জন্য আমি তো আপনাকে ফ্রিতে রেসিপিটা দিয়ে দেবো না আমি চার লাখ টাকা দিয়ে বাইরে থেকে শিখে এসেছি রেসিপিটা না দাদা এটা আমার ভাবুন আমি আপনাকে রেসিপিটা কোনো মতেই দিতে পারব না এটা আপনি ভুলে যান আপনি আপনার যদি দই লাগবে তাহলে বলতে পারেন আমি আপনাকে ডিসকাউন্টে দই দেবো ঠিক আছে আপনি এসে জানান আপনার কত তারিখে আসছেন আর কী বারে আসছেন বলুন তো আচ্ছা ঠিক আছে আর কত দই লাগবে আপনার না না না সেরকম তো আমাকে বানিয়ে রাখতে হবে না আপনার কেমন দই লাগবে কুড়ি হাঁড়ি লাগবে না তিরিশ হাঁড়ি লাগবে আচ্ছা ঠিক আছে আপনার তিরিশ হাঁড়ি লাগবে তিরিশ মানে আপনার হচ্ছে দশ হাজার টাকা ঠিক আছে তো আপনাকে আপনাকে ডিসকাউন্ট দেবো ঠিক আছে আমি আপনাকে ন হাজার নশো নিরানব্বই টাকায় দেবো ঠিক আছে হ্যাঁ রাখুন